লোকের বিয়েতে উপহার হিসাবে অনেক সময় কনের গায়ে সোনার জিনিস যেমন গলার হাত কানের দুল নাকের নথ হাতের চুড়ি এইগুলি দেওয়া হয় অনেক সময় তাকে বাড়িতে দৈনিক ব্যবহারের জন্যে যে সমস্ত জিনিসপত্র লাগে সেই সমস্ত জিনিস দেওয়া এবং যৌতুক এখানে খুব কমই দেওয়া হয় টুকটাক দেওয়া হয়